শহর সভ্যতা যত উন্নত হচ্ছে তত পশুদের চরানোর জায়গা কমে যাচ্ছে বাড়ির চারিদিকেই ফ্ল্যাট হয়ে যাচ্ছে সেইজন্য চরানোর আর জায়গা সেইরকম নেই শহরে ওই গাঁয়ে আছে কিছু কিছু শহরে নেই শহরতলি অঞ্চলেও কিছু কিছু দেখতে পাওয়া যাচ্ছে আর তারপরে হচ্ছে পরিবেশগত পরিবর্তন যেমন খারাপ জলবায়ু কঠোর আবহাওয়া ভীষণভাবে পশু পশুপাখিদের ওপর প্রভাব বিস্তার করে প্লাস্টিক জল এইগুলো আর জলের এখন তো যেমন জলের ভীষণ আকাল শহরাঞ্চলে তো আমরা জল পাই না আর এই কঠোর রোদে কঠোর শুকনো পরিস্থিতিতে এতো উত্তাপের মধ্যে পাখি ছোটো ছোটো পাখি কুকুরেরা জল পায় না যদি আমরা প্রত্যেকে বারান্দায় কিছু জল রাখি অন্তত পাখিরা কিছুটা পেতে পারে আর তারপরে এই কঠোর আবহাওয়ায় ভীষণ গরমে ওরা যে কোথায় থাকবে ভরদুপুরবেলা দেখতে খুব খারাপ লাগে কোথায় থাকবে কুকুরগুলো অনেকে গরমে মরে যায় না খেতে পেয়ে গরমে হ্যাঁ মরে যাচ্ছে তারপর আবার এই যে প্লাস্টিক এতো বেড়ে গেছে প্লাস্টিকে এই যে এতো খারাপ লাগে গাছ কমে গেছে পাখিগুলো বাসা বাঁধার জন্য ডাল পাচ্ছে না খড়কুটো পাচ্ছে না যে একটু বাসা তৈরি করবে সেইজন্য আমার নিজের বারান্দাতে আমি আজকেই দেখতে পেলাম যে প্লাস্টিকের সুতো দিয়ে তারা টুনটুনি পাখি বাসা তৈরি করেছে একটা না দুটো তৈরি করছে কিন্তু সেখানে একটাও খড়ের টুকরো বা কাঠের টুকরো নেই দেখে প্রায় চোখে জল আসার মতো অবস্থা এই মানে বাসাতে কি তারা বাচ্চা করতে পারবে তারা বাচ্চা ফুটলে গরমে তা সেই বাসাতে গরমে মরে যাবে এই ভেবে তাদের বংশটা নির্বংশ হয়ে যাবে মানে হারিয়ে যাবে পাখি এই গাছও হারিয়ে যাচ্ছে যেমন পরিবেশের দিক থেকে উষ্ণায়নের জন্য তেমনি আর কেটে ফেলার জন্য আমাদের সভ্যতার জন্য আবার এদিকে তা সেই সমস্ত পাখি হারিয়ে যাচ্ছে কুকুর হারিয়ে যাচ্ছে জীবজন্তুগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে